সধারণত সর্দি নিরাময়ের জন্য আমাদের গ্রামে যে জনপ্রিয় ঘরোয়া প্রতিকারগুলো থাকে তার মধ্যে প্রথমে হলো লাল বাকসের জল লাল বাকসের জলটা তৈরি করার পদ্ধতি হলো প্রথমে একটা গরম জল নোবো গরম জলটাতে বাকস পাতা দেবো বাকস পাতা দেওয়ার পর সেটাকে খুব ভালো করে ফোটাতে হবে ফোটানো হয়ে গেলে সেটা নিয়ে ওই গরম গরম নিতে হবে খেতে হবে তাতে সর্দির অনেকটা ভিতরের যে সর্দিটা থাকে সেটা অনেকটা নিরাময় এছাড়া যে গরম জলে গার্গল গরম জলে গার্গল করে গলায় নিয়ে জলটাকে গার্গল করলে ঠান্ডা যে গলার কাছে যেটা থাকে যে ব্যথা ব্যথাটা থাকে সেটা অনেকটা নিরাময় হয়ে যায় এবং আমাদের ঠাকুমা দিদিমার কাছে শুনেছি যে যখন ঠান্ডা লাগে তখন নাকি সর্ষের তেল দিয়ে গোটা গা হাত পা মালিশ করে রোদে থাকলে সেই ঠান্ডাটা নাকি অনেকটা নিরাময় হয়ে যায় তো এরকমভাবে গ্রামে আরও অনেক ভেষজ উদ্ভিত দিয়ে ওষুধ তৈরি করে খাওয়ানো হয় যাতে সর্দিটা অনেকটা কমে যায় কিন্তু আমি মনে করি যে বাকস পাতার জলটা এটা কিন্তু সত্যি খুব ভালো আমার খুব নিরাময় হয়েছে আমার যখন নিজের সর্দি হয়েছিলো তখন আমার মা এটা আমাকে করে খাইয়েছিলো প্রায় দুদিন টানা খাওয়ার পরে কিন্তু আমার সর্দিটা অনেকটা ভালো হয়ে যায় হ্যাঁ এবারে যদি খুব বেশি হয় তখন কিন্তু ডাক্তার তো নিতেই হয় কিন্তু এমনিতে ঘরোয়া পদ্ধতি বলতে আমি এগুলোই মনে করি যেগুলো কিন্তু অনেক মানুষও করে থাকে গ্রামের দিক থেকে তো প্রায় মানুষ করে থাকে তারা তো অনেক সবসময় সাধারণত হাসপিটালের সুযোগ সুবিধা পায় না তো তখন তারা কিন্তু এইভাবেই করে থাকে